হ্যালো হ্যাঁ দাদা এটা কি মা অন্নপূর্ণা পাইকারি স্টল হ্যাঁ দাদা আমি বলছি এই যে শ্রাবণ মাসের যেই শনিবারটা আসছে না সেই সময় আমার বাড়িতে একটা পুজো আছে তো আপনার দোকানে আমি শুনছিলাম ফলও পাওয়া যায় সবজিও পাওয়া যায় পাইকারি রেটে আমি বলছিলাম দাদা যদি আমার কিছু সবজি আর কিছু ফল নেওয়ার আছে তাও বেশ কিছুটা করেই নেওয়ার আছে মানে তিন চার কেজি করে নেওয়ার আছে তো সেক্ষেত্রে কি আপনার এ আমাকে আগে থেকে জানাতে হবে যে কী কী ফল সবজি নিতে হবে মানে দরকার আছে মানে ধরুন আমার বাড়ি এই তো চাকদা মোরে আপনার দোকান থেকে এই তিরিশ মিনিট মতো দূরত্বে আছে না না না আসলে সেই জন্যই আপনার নম্বরটা নিয়েছি আর কি বলছি দাদা ওই যে আম জাম কাঁঠাল লিচু আঙুর এ আঙুরটা বেশ কিছুটা লাগবে না এক ডেড় কেজি হলেই হয়ে যাবে তবে কাঁঠালটা আমার দুটো গোটা লাগবে আর আম চার কেজি আর জাম দেড়শো মতন হলেই হবে

আপনারা তো জানেনই কারণ লাবড়াতে যা যা লাগে সেই সমস্ত সবজিই লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা বলতে হবে একটু কমও একটু করে দেবেন কারণ কি বলুন তো একটু একসাথে অনেকটা নেবো তো তাহলে একটু যদি কম করে দেন তাহলে হ্যাঁ তাহলে কি বলুন তো এমনিও বাড়িতে অকেশান তো লেগেই থাকে তাহলে আর অসুবিধা হবে না কোথাও যাওয়ার থাকবে না আপনার কাছেই যাব তাহলে আমি বরঞ্চ আপনাকে হোয়াটসঅ্যাপে বলে দিই যে কোনটা কতটা লাগবে সবজি আর ফলগুলো দাদা বলছি আর একটাও হেল্প চাই কারণ বলছি এ যদি একটু হোম ডেলিভারি দেওয়ার ব্যাপারটা রাখেন না হ্যাঁ ঠিক আছে দাদা অসুবিধা নেই কারণ কি হ্যাঁ কারণ আমার বাড়িতে সেরকম পুজো ছেড়ে যাওয়ার মতন তেমন কেউ নেই তো তাই জন্য যদি আপনি এটা করে দেন অসুবিধা নেই আপনি ওটা আমি উনি যখন দিতে আসবেন তখন আমি ওনার চার্জেসটা দিয়ে দেবো তাহলে দাদা আমি আপনাকে আজকে রাতের মধ্যেই জানিয়ে দিই কারণ আমার তাহলে শনিবারের মধ্যে আমি আপনি আমাকে পাঠিয়ে দেবেন হ্যাঁ তখন আমি আপনাকে পয়সাটা দিয়ে দেবো না কি তার আগেই পেমেন্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ অনলাইন ইউস করি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনি কিন্তু একটু কম সম করে দেবেন হ্যাঁ না না না না সে সে তো অবশ্যই সম্ভব নয় কারণ কি আপনি বললেও আমার মনে রাখাটাও সম্ভব নয় তাহলে আপনাকে লিস্টটা পাঠাই আপনি আমাকে একটু তাহলে একটু সাহায্য করবেন ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ হ্যাঁ